হ্যাঁ হ্যালো স্যার লন্ডন থেকে টোয়টো যাওয়ার জন্য আমি ফ্লাইটে টিকিট কেটেছিলাম হ্যাঁ আমার বৃদ্ধ বাবা মার জন্য হ্যাঁ যাতায়াতের জন্য তো প্রবলেম হতে পারে আপনারা যদি দুটোই বলেন যা যাবে না তো পাঁচটায় পাঁচটাতে ফ্লাইট আছে হ ওটা চারটে গেলে হবে তো স্যার আচ্ছা হ্যাঁ হ্যাঁ ওই চারটায় পৌঁছাবো কিন্তু বয়স্ক বাবা মাকে ছেড়েছি ব্যাগপত্র আছে আপনাদের যদি হেল্প লাগে সেই জন্য আপনাদের লোকজন আছে তো কেন বৃদ্ধ বাবা মাকে পাঠিয়েছে ভরসা করে

হ হ্যাঁ ওঠা নামার জন্য আপনাদের যদি হেল্প লাগে আপনাদের লোকজনকে একটু সাহায্য করতে বলবেন স্যার

আর যদি প্লেনের মধ্যে কোনো হচ্ছে বাথরুমে যাওয়ার প্রয়োজন হয় যদি বিদ্রোহ একটু যদি ধরে নিয়ে যাওয়া যায় সেজন্য যদি আপনাদের লোকজন লাগে একটু যদি ব্যবস্থা করে দেন তো আরও খুব ভালো হয় কেননা ওনারা তো খুব অসুস্থ বৃদ্ধ আর প্লেন থেকে ওঠা নামার জন্য তো প্রবলেম হতে পারে না ওটাও যদি আপনারা দেখেন একটু খুব ভালো হয় আচ্ছা ঠিক আছে দেখবেন যদি আপনারা যদি পরিষেবাটা দেন ভালো হয় কেন আমি তো হোয়াটসঅ্যাপ করে পাঠিয়েছি হ্যাঁ আমি যেতে পারি না ঠিক ওনাদের পাঠিয়েছি ঠিক আছে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ ঠিক আছে হ্যাঁ ওই চারটেয় পৌঁছাবে আপনারা একটু দেখবেন হ্যাঁ আচ্ছা ঠিক আছে